ছোটো খাটো ব্যবসাগুলোর মধ্যে পরে যেগুলো ছোটো খাটো রাস্তার ধারে ছোটো খাটো যে দোকানগুলো হয় যেগুলো হলো চায়ের দোকান পান বিড়ি সিগারেটের দোকান তারপরে সকালবেলা যেসব স্ন্যাক্সগুলো পো খাই আমরা যেমন কচুরি জিলিপি এরকম ধরনের যেসব কাউন্টারগুলো রয়েছে বা ছোটো খাটো দোকানগুলো রয়েছে সেগুলোকে ছোটো খাটো ব্যবসার মধ্যে পড়ে যেমন সন্ধ্যার টাইমে বিভিন্ন ধরনের তেলে ভাজা পাওয়া যায় এবং সন্ধের দিকে আরো কিছু কিছু দোকান খোলা থাকে যেগুলো হলো ছোটো ব্যবসার মধ্যে পড়ে সেগুলো হলো বিভিন্ন ধরনের চাউমিন সেন্টার বিভিন্ন ধরনের রোল সেন্টার হ্যাঁ তারপরে চিকেন শপ কিছু কিছু যেগুলো ফ্রাইড আইটেমের ওপরে হয় হুম যেমন আরও রয়েছে যেমন বার্গার সেন্টার হুম বিভিন্ন ধরনের জুসি সেন্টারগুলো হয় বিভিন্ন ধরনের ফ্লেবারের জুস পাওয়া যায় এবং কিছু কিছু আরো রয়েছে আইসক্রিম সেন্টার যেগুলোতে শুধুমাত্র আইসক্রিম পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেবারের হাঁ এবং কোলড্রিংস তো আছেই তার সঙ্গে